হ্যালো হ্যাঁ আমি দিদি বলছি চিনতে পারছো না দিদি বলছো তো হ্যাঁ বলছি তুমি দুধে কি মিশিয়েছো তোমার গোরুর দুধ খেয়ে তো আমার ছেলে তো অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ তো কালকে তো স্কুল থেকে স্কুল থেকে বাড়ি ফেরার পর তো আমি তো ছেলেকে দুধ দিয়ে দুধ খাইয়ে তো খেলতে পাঠিয়েছিলাম তো তারপরে ফিরে আসার পর থেকে তো পেটের যন্ত্রণা প্রচুর হচ্ছে পেটের যন্ত্রণা কিছুতেই কমছে না তো ডাক্তারে বলছে যে কিছু বিষাক্ত কিছু খেয়েছে তো বিষাক্ত কিছু আমি তো দুধটাই খাইয়ে ছিলাম তাহলে দুধে নিশ্চই কিছু মিশিয়েছিলেন তো আমি তো আর এমনি এমনি বলি নি আমার ছেলে অসুস্থ হয়েছে তো সেই জন্যই তো আমি বলছি আরে আমি বলছি না যে তুমি ইচ্ছা করে কিছু মিশিয়েছো তো আমি বলছি যে হয়তো তুমি দুধের পাত্রটা আলগা রেখেছিলে কিছু পড়ে যেতেই পারে হয় নি হয়তো হবে কিন্তু আমার ছেলে তো অসুস্থ হয়েছে অন্য কিছু সে খায় নি দুধটাই খেয়েছিলো কালকে স্কুল থেকে আসার পরে হ্যাঁ তো আমিও তো অনেক দিন দুধ নিচ্ছি আমিও তো কোনো দিন বলি নি না আজকে আমি হঠাৎ কেন বলছি নিশ্চই তো কিছু কারণ আছে হ্যাঁ সে ঠিক আছে তো রিপোর্ট করলেই তো জানা যাবে যে কি থেকে কি হয়েছে তখন না হয় এখন আমি আপনাকে তবু শুনিয়ে রাখলাম ঠিক আছে পরে দেখছি কিছু মনে করো না এখন হুম ঠিক আছে তাহলে আমি এখন রাখছি